হ্যাঁ হ্যালো নমস্কার স্যার মনোজ ফটো স্টুডিও থেকে আপনাকে স্বাগত হ্যাঁ স্যার বলছি আমি মনোজ ফটো স্টুডিও থেকে বলছি আপনি কল করেছিলেন বলুন কী বলতে চান হ্যাঁ স্যার আমি হচ্ছে তাহলে আপনি বিকেলে হয়তো কল করেছিলেন আমি তখন বাড়িতে ছিলাম না